আমি যেহেতু পেশায় একজন পুলিশকর্মী আমি আমার জীবনে সবথেকে ভালো কাজ করেছিলাম একটি বাচ্চা ছেলের প্রাণ বাঁচিয়ে কখনও কখনও দেখা যায় যে কিডন্যাপিংয়ের ব্যাপারটা একদিন স্কুল থেকে যখন ছেড়েছিল তখন একটি বাচ্চা ছেলেকে কয়েকজন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তাদের গাড়ির মধ্যে সেই বাচ্চা ছেলেটি যথেষ্ট পরিমাণে চালাক ছিল সে জানলার কাচের দ্বারা ইঙ্গিত দিয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দিয়েছিল যে সে বিপদের মধ্যে রয়েছে তাই আমরা সেটি বুঝতে পেরে তাদের গাড়িটিকে ধাওয়া করি এবং সেই বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম এই কাজটির জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করে থাকি কেননা এই কাজটির দ্বারা আমি একটি শুধুমাত্র বাচ্চার প্রাণ বাঁচাইনি তাদের পরিবারের সমস্ত মানুষজনের হাসিমুখ ফুটিয়ে তুলেছিলাম তাদের পরিবারকে একটি শোকাহত মুহূর্ত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম সেই বাচ্চাটি ভবিষ্যতে যেন আরও বড় কিছু করতে পারে সেই জন্য প্রার্থনা করব সেই বাচ্চাটি যদি কিছু হয়ে যেত সেইদিন হয়তো আমরা একটি কোনও ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আরও বড় কিছু একজন ব্যক্তিকে আমাদের দেশের হারিয়ে ফেলতাম এই জন্যই আমি নিজেকে অনেকটাই গর্বিত মনে করে থাকি এই কাজটি করার জন্য